হ্যাঁ আমাদের এখন এল পি জি সংযোগের ব্যবস্থা রয়েছে আগে মাকে দেখতাম ছোটোবেলায় যে উনুনে রান্না করত আগে আমাদের উনুন ছিল আগে উনুনে রান্না হতো কিন্তু উনুনে রান্নার আর খেতেও খুব ভালো লাগত আর উনুনে রান্না করার পর সেই কালিটাও মাজতে হতো গ্যাস আসার পর থেকে সেটা আর মাজতে হয় না উনুনে রান্নাটা খুব তাড়াতাড়ি হয় কিন্তু ওই কালি মাজতে হয় আর গ্যাসের রান্নাটা খুবই দেরিতে হয় কিন্তু ওটা একটা অন্যতম একটা সুবিধা গ্যাসে রান্না করলে আর গ্যাসে রান্না করলে আমাদের আমাদের অনেকটা সুবিধাই হয় হয়তো হয়তো বাড়িতে কেউ এল তাকে চা করে দেওয়া সেটা গ্যাসে করলে অনেক সুবিধা হয় আর উনুন ধরাতে তাহলে আর উনুনের কালির কাছে যেতে হয় না এটাই হচ্ছে গ্যাসের একটা অন্যতম সুবিধা আর উনুনে রান্না করলে উনুনের খাবারটা খেতেও খুব ভালো হয় আর উনুনে খাবারটা খেতেও খুব ভালো হয় আবার সেটা এবারে উনুনে রান্নার জন্য কাঠ সংগ্রহ করতে হয় উনুনে রান্নার জন্য কাঠ সংগ্রহ করতে হয় উনুন কখনও যদি উনুন ভেঙে যায় সেই উনুনটা আবার তৈরি করতে হয় আর গ্যাস থাকার ফলে গ্যাসে যখন কোনো বাড়িতে কেউ এল বা চা করতে হলো বা অন্য কিছু করতে হলো তখন সেটা খুবই সুবিধা হয় গ্যাসের জন্য আর গ্যাসের রান্না খেলে অনেক সময় অসুবিধা গ্যাসে রান্না খেলে অনেক সময় কী হয় হ্যাঁ যে অনেক রোগ দেখা দেয় গ্যাসের খাবার খেলে এর ফলে এর ফলে হচ্ছে গ্যাস যে বাড়িতে রাখাটা এটাও খুব একটা সুবিধা বলে মনে হয় না গ্যাসটা রাখার ফলে অনেক অনেক তাকে অনেকটা যত্নে রাখতে হয় যাতে না কোনো আগুন না লেগে যায় বা অন্য কিছু থেকে অনেকটা যত্ন সহকারে রাখতে হয় এখনও অনেক পরিবারেরই উনুনে উনুনের ব্যবস্থা রয়েছে এখনও অনেকে অনেক লোক আছে যারা কাঠ সংগ্রহ করে নিয়ে আসে এবং উনুনে রান্না করে খায় উনুনে রান্না করে খাওয়াটা অনেকটা ভালো বলে মনে হয় আগে যখন আমরা উনুনে রান্না করে খেতাম তখন সেই উনুনে রান্না খাবারটাও যেরকম খুব ভালো ছিল এবং সেই কাঠ নিয়ে এসে উনুন জ্বালিয়ে রান্না করাটাও খুব একটা এখনকার দিনে অনেকটা ডিফিকাল্ট বলে মনে করা হয় কিন্তু আগেকার দিনে এটা খুব একটা ডিফিকাল্ট বলে মনে হতো না এই গ্যাস আসার পর থেকে অনেক মানুষের খুবই সুবিধা হয়েছে অনেক অনেক পরিবার আছে যারা এখনও গ্যাসের ব্যবস্থা গ্যাসের ব্যবস্থা নেই তারা এখনও উনুনে রান্না করে খায় উনুনে রান্না করে খায় কাঠ নিয়ে আসে আগেকার যখন আমাদেরও উনুনে রান্না করা হতো তখনও সেই খাবারটা খেতে খুবই সুস্বাদু বলে মনে করা হতো